অবশ্যই আমি রাতে পাখি দেখার চেষ্টা করেছিলাম এবং রাতে সাধারণত যেসব পাখি আমরা দিনের বেলা দেখতে পাই সেসব সাধারণত আমরা রাতে দেখতে পাই না কারণ রাতে শুধু নিশাচার প্রাণীরাই থাকে পাখি দেখা যায় নিশাচার প্রাণীর পাখি দেখা যায় এবং সেই নিয়ে আমার এক দারুণ অভিজ্ঞতাও আছে তো তখন আমি ছোটো ছিলাম তখন আমি আর বোন যখন শুয়েছিলাম আমাদের রুমে তখন প্রায় রাত এগারোটা বারোটার সময় হঠাৎ দেখি আমার আমাদের রুমে আর কি দেখি একটা ডানার মানে ডানা ঝাপটানোর শব্দ আমি শুনতে পাচ্ছিলাম তো হঠাৎ ঘুম চোখে উঠে দেখি যে একটা চামচিকে তো আমি তো খুবই সাধারণত খুব তখন ছোটো ছিলাম তো আমি অত বুঝতাম না তো ভয় আমি চেতা চেঁচাামেচি শুরু করি এবং আমার সঙ্গে আমার বোনও চেঁচামেচি শুরু করে তো তারপর বাবা মা আসলো এসে তো আমি তো প্রচুর ভয় পেয়ে গছিলাম কারণ তখন আমি মানে ছোটোবেলায় জানতাম যে চামচিকে মানে রক্ত টক্ত খাই এই সব সাধারণত আর কি তো তারপর বাবার কাছে শুনলাম যে না চামচিকে সাধারণত ভয় পাওয়ার জিনিস ন এটা একটানিশাচার পাখি তা সেখান থেকেই বুঝলাম তাছাড়াও আমার রাতে বাবা মার কাছে অনেক সময় প্যাঁচার গল্পও শুনে থাকি তো প্যাঁচা দেখার আমার খুবই ইচ্ছে ছিল তো আমি যখন গ্রামের বাড়ি মাসিদের বাড়ির মাসির কাছে গল্প শুনেছিলাম যে মাসিদের নাকি ধান ধানের যে গলা থাকে সেই ধানের গলার পাশে প্যাঁচার বাসা আছে তো শুনে আমি সেখানে মাসিকে বলি যে এমন আমার পা মানে প্যাঁচা দেখার তো খুবই ইচ্ছে তো কী করবো যে মাসি বললো আমাদের এখানে বাসা আছেই আমাদের ধানের গলার পাশে তো তুই যদি দেখতে চাস তো তোকে রাত জেগে অপেক্ষা করতে হবে যে সে প্রত্যেকদিন আস আসেই আর কি সেখানে তো আমি বলছি ঠিক আছে তো পেঁচা নাকি দু ধরনের হয় পেঁচা আর একটা বলে লক্ষ্মী পেঁচা তো লক্ষ্মী পেঁচা সাধারণত মা মাসিদের কাছে শুনেছি যে লক্ষ্মী পেঁচা বাড়িতে থাকলে নাকি খুবই ভালো মানে লক্ষ্মী নাকি আসে ধন সম্পত্তির অভাব হয় না ভালো তো যাই হোক তা আমি প্যাঁচা দেখব বলে তো রাত জেগে আছি এবং চুপিচুপি যাতে প্যাঁচাটা না জানতে পারে এবং বা তারপরে অনেকক্ষণ পর প্যাঁচার যখন ডাক শুনতে পাই তো তখন দেখলাম মাসি বললো হ্যাঁ পেঁচাটা এসছে এবার তা দেখবো তাই মাসি আর আমি চেষ্টা করছিলাম দেখার জন্যে তো চাদর শীতের সময় যেহেতু চাদর মুড়ি দিয়ে আমি আর মাসি দেখার জন্যে এক জায়গায় লুকিয়ে যাচ্ছিলাম লুকিয়ে লুকিয়ে সাইড থেকে তো তখনই একটা দুর্ঘটনাও ঘটে পাড়ার আশেপাশের লোকেরা চোর ভেবে চেঁচামেচি করে তো সেই চেঁচামেচি যে তারপর সবাই চোর ভেবেছিলো আর কি আমাদের তো তারপর বলি সবাইকে যে না এই এই ব্যাপার পেঁচা দেখার জন্য ওরা লুকিয়ে লুকিয়ে আসা তো ঠিক আছে তারপর এইভাবে সেদিন গেল এবং প্যাচাটাও দেখলাম খুবই সুন্দর তো প্যাঁচাটা খুবই সুন্দর ছিলো এবং দেখার যে অভিজ্ঞতা সেটা পেঁচা দেখার থেকে অভিজ্ঞতাটাও আরও দারুণ ছিল আমাদের তো এইভাবেই রাত্রে পাখি দেখার অভিজ্ঞতাটা হয় এবং পরবর্তীকালে ইচ্ছে আছে যে আরও একবার দেখতে যাবো খুবই সুন্দর ছিল অভিজ্ঞতাটা এবং রাত্রির এই পেঁচা বা চামচিকে বাদুড় এদেরকেই দেখা যায় সাধ সাধারণত